আমার পোশাক একদম বাঙালিয়ানা শাড়ি ধুতি মেয়েরা শাড়ি পড়বে ছেলেরা ধুতি পড়বে কিন্তু এখন এই বিভিন্ন রকম সব পোশাক বদলে যাচ্ছে শাড়ির জায়গায় মেয়েরা পড়ছে জামা প্যান্ট আর ছেলেরাও ধুতি ঠিক ব্যবহার করছে না সবাই জামা প্যান্ট চোস্তা পাঞ্জাবি এসব ব্যবহার করছে